হ্যাঁ আমার বাপেরবাড়িতে দুর্গা পুজো হয় এ প্রতি বছর আমাদের বাপের বাড়িতে যাওয়া হয় দুর্গা ঠাকুর দেখতে এবারে একবছর প্রথম থেকেই একবারে থাকা হয়েছিলো মানে মাটি তোলা থেকে জন্মাষ্টমীর দিনে মাটি তোলা হয় সেই ঠাকুর নিয়ে দুর্গা প্রতিমা গড়া হয় এবারে সেটা আমি বসে বসে দেখতাম যে কি সুন্দর দুর্গা ঠাকুর হচ্ছে এবারে একটা যে জিনিস তারা দিতে আর কি ভুলে যাচ্ছিলো আর কি যে দাদু হয় সে এবারে ভুলে যাচ্ছিলো কারিগররা আম বলছি ও দাদু দাদু এটা যে এটা দুর্গা ঠাকুরের পায়ের এখানটা যে নখটা যে বেরোয়নি দেখতে যে একটু কেমন দেখাচ্ছে মানে শাড়ি পরলে আলতা পরবে না আলতা পরলে পা টা বেশ লাল টুকটুকা দেখাবে বুড়া আঙ্গুলটা বাইরে বেরিয়ে থাকবে পায়ে যে পাঁচটা আঙ্গুল সেটা একটু বেরিয়ে থাকবে দেখতে ভালো দেখাবে ঐ সেকারণে বললাম তারা বললো বাহ তুই তো খুব সুন্দর জানিস তুই তো আমাদের কাজে বেশ হেল্প করে দিচ্ছিস এবারে এইভাবে তাদেরকে আমি বলে দিতাম এ তারা এ তারা এটা করতো এ সেটা বসে বসে দেখলাম যে তারা বানাচ্ছে এটা বানিয়ে এরপর তাদেরকে আবার তার পরের দিন এসে টা মূর্তিটা তৈরি হয়ে গেল তার পরের দিনে আবার গেছি আবার যেয়ে তাদেরকে দেখছি যে তাদের হাতে হাতে আমি হেল্প করে দিতাম সব মা দুর্গার যে বড়ো বড়ো ঠাকুরের যে সব বাহন হয় তাদেরকে সব হেল্প করে দিতাম তাদের কাছে দিতাম দিয়ে দিয়ে তারা বলছে বাহ তুই তো খুব সাহায্য করছিস তুই তো খুব চ্যালেঞ্জ নিয়ে করছিস আমাদের এই কাজটাকে আমি যেটা এতদিনে করে উঠতে পারিনি বুড়া আঙ্গুলের পাটা বেরোনা বেরোতে পারা যায় না কি সেটা তুই বলে দিলি ভালভাবে আলতাও পরানো গেল কাপড়টাও ভালোভাবে পরানো গেল মা দুর্গাকে তুই তো প্রতিটা কাজে চ্যালেঞ্জের মতো আমাদেরকে হেল্প করছিস এভাবে ছোটো ছোটো কাজে খুব হেল্প করতাম আর কি খুব ভালো লাগত বড়ো বড়ো মূর্তিকে বেশ করা মা দুর্গা বলো সরস্বতী বলো গনেশ বলো কার্তিক বলো লক্ষ্মী সব রকমের হচ্ছে এবার তাদেরকে সব হাতে হাতে যেয়ে চুলটা ঠিক আছে না কি নখগুলো ঠিক আছে না কি মুখের শেপটা ঠিক আছে না কি চোখ মুখে এরকমভাবে সব কাজে একটু হেল্প করে দিতাম সেটা একটু চ্যালেঞ্জ হিসাবে নিতাম আর কি